হ্যাঁ আমি পাখি দেখলেই ছবি তুলি আমার পাখিদের ছবি তুলতে অনেক ভালো লাগে আমাদের ছাদেও অনেক পাখি আসে পাখি দেখলে আমি ফটো তুলি আর একবার তো সুন্দরবনেও বেড়াতে গেছিলাম সেখানে কত পাখি আমাদের তো নামও ঠিকঠাক জানি না কিন্তু ফটো তুলছিলাম আর পাখিগুলো অনেক বড়ো বড়ো গাছে বসেছিলো বসে ছিলো এবার যেই না ফোনের ক্যামেরা বের করে ওদের দিকে ফটো তুলতে গেছি ওরা ক কী জানে কী করে বুঝতে পেরে যায় সে উড়ে পালিয়ে যায় আর ভোরবেলার দিকে তো ভোরবেলার দিকে যদি ফটো তুলি খুব ফটোটা খুব ভালো আসে ভোরবেলা বিকেলের সাই বিকেলের দিকে সন্ধের দিকে ফটো তুললে খুব ভালো আসে